মাছ ধরার বিষয়ে আমি যেটা জানি আমার মনে হয় সেটা হয়তো অনেকেই জানে না আমি মাছের চারা হিসেবে দুদিনকার ভেজা দুদিনকার বাসি রুটি চারা হিসেবে ব্যবহার করি এবং বর্শা দিয়েও মাছ ধরার কৌশল অনেকেই সেটা জানে না আমি বর্শা দিয়ে মাছ ধরি রাতে বা দিনে অগভীর জলে মাছ দেখলে তার উপর সজোরে বর্শা দিয়ে বর্শা দিয়ে আঘাত করি বর্শা দেখতে অনেকটা লম্বা হাতল সহ ছোট ত্রিশূল ধরনের মুখে লাগানো জিনিস দিয়ে প্রহার করতে হয় আর এইভাবেই মাছ বর্শাতে আটকে যায় এই পদ্ধতি অনেকে জানে না বলে আমার মনে হয়